আমরা যেহেতু বাঙালি তো বাংলা কথা বলতে বা লিখতে আমাদের কোনো সমস্যা হয় না কারণ আমরা ছোটবেলা থেকেই বাংলা বলে এসেছি বা লিখে এসেছি আর আমরা বাংলা মিডিয়াতে পড়াশুনো করে বড় হয়েছি আমাদের মাতৃভাষা বাংলা সেই জন্যে বাংলা লিখতে বা বলতে আমাদের কোনো সমস্যা নেই হ্যাঁ কিছু সমস্যা যেগুলো দেখা দেয় সেগুলো আমাদের বিদেশি কিছু ভাষা যেগুলো বাংলায় যোগ হয়েছে সেরকম কিছু ইংরেজি কথা হলো যেমন এরোপ্লেন পেনসিল পেন বেঞ্চ গ্লাস তো এই শব্দগুলো আমাদের বলতে এবং লিখতে একটু সমস্যা হয় যেরকম এরোপ্লেন না বলে আমরা যদি বাংলা ভাষায় এরো উড়োজাহাজ বলতাম তাহলে আমাদের উচ্চারণ কোত্তেও সুবিধে হতো এবং উচ্চারণ কোত্তেও লিকতেও সুবিধে হত এই যে বিদেশি ভাষাগুলো বাংলা ভাষায় যোগ হয়েছে এগুলোকেই উচ্চারণ করতে বা লিখতে একটু অসুবিধা হয় এছাড়া কিছুই নয়